আমি মনে করি এখনকার ছেলে মেয়েরা মানে খুব ফোনে গেম খেলে যেমন ধরুন ফ্রি ফায়ার পাবজি এইসব খেলাগুলো কিন্তু খুব প্রচলিত এখনকার দিনে সব ছেলে মেয়েরাই খুব খেলে এইসব গেম এই গেমগুলোর প্রতি খুব আগ্রহী পড়াশোনা বাদ দিয়েও যখনই সুযোগ পায় এই গেমটা খেলে এমনকি পড়াশোনা না করেও এই গেমটা খেলে এই গেমগুলো খেলে এই অনলাইন গেমগুলো আগেরকার দিনের মতন আমরা যেমন ছোটবেলায় খেলতে যেতাম বন্ধুদের সাথে একসাথে অনেক ধরনের খেলা খেলতাম সেই সব খেলা তো এখনকার দিনে উঠেই গিয়েছে এখন তো সেই সব খেলা নেই বললেই চলে কিন্তু সেই সব খেলাগুলো এখন উঠে গিয়েছে বলেই এখনকার মানে আমাদের মতন ছেলে মেয়েদের শরীরে এত রোগ খেলাধূলা এমনিই একটা জিনিস যেগুলো হচ্ছে মানুষের শরীরকে ভালো রাখে কিন্তু এখনকার দিনে এই গেম উঠে অনলাইন গেমগুলো উঠে হচ্ছে বাচ্ছাদেরকে একেবারেই ফোনের মধ্যে আকৃষ্ট করে দিয়েছে কেউ আর বাইরে খেলতে যায় না তো এই অনলাইন গেমগুলো খেলে বাচ্চাদের খুব ক্ষতি হচ্ছে চোখের প্রবলেম হচ্ছে শারীরিক প্রবলেম হচ্ছে কানের প্রবলেম হচ্ছে এরকম অনেক ধরনের ক্ষতি হচ্ছে তো এই গেমগুলো খেলা খুবই খারাপ